হ্যাঁ এমন দিন আছে যখন আমি আঁকতে চাই না আমাদের বাড়িতে কোনো আত্মীয় আসলে বা কোনো অনুষ্ঠান বাড়ি হলে সেই দিন আমার আঁকতে মন চায় না কারণ কারণ সবার সাথে মজা করতে ভালো লাগে তাই তখন আমার আঁকার মন থাকে না এবং আমি আঁকার জন্য অনুপ্রেরণা খুঁজি আমি যখন দেখি যে এ কেউ আঁকছে আমার থেকে ছোটো ভাই বোনেরা আঁকছে বা সবাই আঁকছে তখন কিন্তু আমার আঁকতে মন চায় এবং তখন আমি অনুপ্রেরণা খুঁজে পাই আমার দৈনন্দিন জীবন এবং আঁকার মধ্যে ভারসাম্যতা আমি বজায় রেখে থাকি কারণ আমি আঁকতে খুবই ভালোবাসি কিন্তু তবুও তার মধ্যে যে আমার দৈনন্দিন জীবন যে রয়েছে এ আমি আমার দৈনন্দিন জীবনে এ আমি ভাবি যে আমি যেটা করছি যেটা দেখছি সেটা আমি আঁকবো যেটা আমি প্রতিদিন দেখছি বা প্রতিদিন আমি যেটার সঙ্গে চলছি আমি সেটা আঁকবো এটাই আমার খুব এটা আমার খুব ইচ্ছা জাগে তাই আমি এরকমভাবেই তার সাথে ভারসাম্যতা বজায় রাখি আমি এবং আঁকার চেষ্টাও করি যেটা আমি দেখছি চোখের সামনে দেখতে পাই সেটা আমি আঁকবো এরকম ভেবে সেটা আমি আঁকার চেষ্টা করি এবং তার মধ্যে যে ভারসাম্যতা সেটা আমি তুলে ধরার চেষ্টা করি আমাকে আঁকতে খুবই ভালো লাগে এবং আমার প্রতিদিনই আঁকতে ইচ্ছে করে আমার যে এ দৈনন্দিন জীবন আমি প্রতিদিন প্রতিটা দিনের মানে প্রতিটা কাজের ফাঁকে আমার মনে হয় যে আমি একটা কিছু এঁকে দিই আজকে এরকমভাবে আমার প্রতিদিনই আঁকতে মন চায় আয় এ তবু তবুও আমি সব দিন সময় হয়ে ওঠে না কিছু তবু আমি চেষ্টা করি যে প্রতিদিন কিছু না কিছু আঁকার